বার্ষিক যাত্রামেলা কখন উদযাপিত হয় এই নিয়ে আপনার শৈশবের কোনো স্মৃতি জানান বার্ষিক যাত্রামেলা আমাদের এখানে উদযাপিত হয় পৌষে মেলা এবং এই নিয়ে আমার কিছু শৈশবের স্মৃতি আছে এই নিয়ে আমার শৈশবের স্মৃতি কিছু নয় অনেক কিছুই আছে যেমন আমরা তখন আমরা বিকেলবেলা থেকে মেলা দেখতে বেরোয় কিছু মজা উপভোগ করার জন্য সেখানে যেমন মজার জিনিস আছে বলতে যেন ব্রেক ড্যান্সে চড়া এবং ট্রেনে চড়া এবং ভল্লুক বলে একটা জিনিস আছে তায়ে চড়া এরকম নানান যাবতীয় জিনিস আছে এবং নানান ধরনের নতুন নতুন খাবার আছে রেস্টুরেন্ট আছে যেখানে সবাই বন্ধু বান্ধবরা মিলে একসাথে বসে অনেক মজা উপভোগ করতে পারে যেমন মরণকুয়া তায়ে অনেক কিছু যাদু দেখানো যাদু খেলা সেই সব এবং মেলাতে গিয়ে আমার শৈশবের কিছু স্মৃতি হল মেলাতে গিয়ে আমি ছোটোবেলায় যখন বাবা মায়ের সাথে গিয়েছিলাম একবার তখন আমি হারিয়ে গিয়েছিলাম বাবা মায়ের সাথে দলচ্যুত হয়ে গিয়েছিলাম বন্ধু বান্ধবদের সাথে দলচ্যুত হয়ে গেছিলাম দিয়ে তখন যেখানে মাইক কাউন্টার থাকে সেখানে গিয়ে আমি মাইকওয়ালাদের যেখানে হাঁকে তাদের কাছে আমরা আমি অ অনুরোধ জানিয়েছিলাম যেন আমি যেটা বলি সেটা যেন তারা অনুরোধ করে হাঁকেন যেয়ে আমি বাবা মায়ের নাম বলেছিলাম দিয়ে বাবা মায়ের নাম বলতে তারা হাঁকার পর বাবা মা এসে আমাকে নিয়ে গিয়েছিলো আমরা তারপরে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম বাবা মা আমি এবং দিদি রেস্টুরেন্টে ঢুকে সেখানে গিয়ে প্রথমে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম চাউমিন অর্ডার দেওয়ার পর চাউমিনটা লেট করে আসাতে আমরা কিছু বলেছিলাম দিয়ে তারা তারা দয়া করে ক্ষমা চেয়ে তারা তারপরে কিছু না মনে করার জন্য আমাদের অনুরোধ জানান তারপরে চাউমিনটা খাওয়ার পর আমরা আরেক প্লেট করে এক প্লেট করে মোঘলাই পরোটা অর্ডার দিয়েছিলাম মোঘলাই পরোটা খাওয়ার পর আমরা বাবা মা দিদি আমি চারজনে খাওয়ার পর অনেক মজা করার পর অনেক সেলফি ফটো ওঠার পর ফেসবুকে পোস্ট করে সেসব করার পরে আমরা প্রথম তারপরে মরণকুয়া দেখতে গিয়েছিলাম মরণকুয়াতে কুড়ি টাকা করে টিকিটই নিয়েছিলো মরণকুয়া দেখাতে অনেক মজা পেয়েছিলাম সত্যি বলতে খুবই মজার ছিল সেই জিনিসটি মরণকুয়া দেখার পর আমরা কিছু যাদু খেলা দেখতে ঢুকেছিলাম যাদু খেলাতে একটা অনেক জিনিস আছে চশমা পরিয়ে দিবে চশমা পরিয়ে দেওয়ার পর অনেক ধরনের অনেক যাবতীয় নানান অলৌকিক জিনিস দেখতে পাবো সেই জিনিস দেখার পর কিছু ভয়ে ভীত হয়ে যাওয়ার পর ভয়ে ভীত হয়ে যাওয়ার পর আমরা খুবই ভয় পেয়েছিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা কিছু কিছু জিলিপির দোকানে ঢুকেছিলাম জিলিপির দোকানে ঢুকে জিলিপি কিনেছিলাম তারপর আমরা ঠিক টাইমে যখন দশটা বেজে যায় তখন আমরা বাড়ি চলে গিয়েছিলাম